বিদ্যুৎ আমাদের একটা প্রয়োজনীয় জিনিস সেই বিদ্যুৎ থেকে আমাদের যেমন প্রয়োজনীয় তেমন বিদ্যুৎ থেকে আমাদের অপ্রয়োজনীয় কাজও হয় বিদ্যুৎ থেকে আমাদের যেমন নানা ধরনের বিপদ হতে পারে বিদ্যুৎ থেকে শর্ট সার্কিট হতে পারে সেই শর্ট সার্কিট থেকে মানুষ মারা যায় এবং হচ্ছে যে পুরো বাড়ি আগুন ধরে যেতে পারে যেখানে শর্ট সার্কিট হবে সেখানে আগুন লেগে যেতে পারে আর বিদ্যুৎ না থাকলে আমাদের বিরাট একটা অসুবিধায় পড়তে হয় যেমন জল আলো কিছু পাওয়া যায় না সেরকম অসুবিধায় পড়তে হয় আবার বিদ্যুৎ থেকে যে কোনো জায়গায় যদি তার কেটে পড়ে থাকে সেই তারে যদি পা বা কেউ থাকে তাহলে হচ্ছে যে তার থেকে তাকে শর্ট সার্কিট হতে পারে সেই সেখানে শক লেগে মানুষের শরীরে অঙ্গ পতঙ্গ খারাপ হতে পারে আবার বিদ্যুতের থেকে শক খেলে তার শরীরের যত রক্ত থাকে তা শোষণ করে নেয় আর বিদ্যুৎ থেকে যখন শক খায় তখন হচ্ছে যে তার জন্য যেটা অসুবিধা হয় মানু কঙ্কালও হয়ে যায় আর এবং রোগা হয়ে যায় শীর্ণ হয়ে যায় আর হচ্ছে যখন শক খায় তারপরে তাকে গরম কিছু খাবার খেতে হয় আর যখন কোনো জায়গায় কোনো তার পড়ে আছে সেই তার দেখলে সেটাকে এড়িয়ে চলতে হবে মানে যাতে পা না লাগে বা কেউ সেই তার মানে পা না দেই সেই কারণে বিদ্যুৎ অপিসে ফোন করতে হবে ফোন করে বলতে হবে যে এখানে তারের পর কেটে পড়ে গেছে সেই কারণে তার তার ঠিক করার ব্যবস্থা করতে আর কোনো জায়গায় এ যে কোনো বিদ্যুৎ বিদ্যুৎ চমকালে আকাশে তখন সেই আকাশে বিদ্যুৎ চমকানোর ফলে যে হচ্ছে যে বিদ্যুতের উপরে যদি পড়ে তার থেকে আমাদের এখানে মারাত্মক ক্ষতি হতে পারে এসব অনেক রকম বিদ্যুৎ থেকে হতে পারে আর হচ্ছে যে কোনো হয়তো যে কারেন্টের থেকে কোনো রান্না হচ্ছে সেই রান্নার থেকে শর্ট সার্কিট হয়ে মানুষ মারা যেতে পারে যেমন হচ্ছে যে এই যে কোনো মেশিন চলছে সেই মেশিন থেকে মেশিনে যদি শর্ট সার্কিট হয় তার থেকে আবার হচ্ছে যে মানুষ আগুন জ্বলে মারা যেতে পারে এবং কি মানুষ শুধুমাত্র যে তা নয় পশুপাখি সবাই সব রকমভাবেই মারা যেতে পারে সবাই অসুবিধায় পড়তে পারে এইসব থেকে এড়িয়ে থাকা ভালো আর বিপদেও বিদ্যুৎ থেকে যেমন বিপদ হয় সেরকম আমাদের অনেক রকম উপকার করেও থাকে আর এইভাবে সবকিছু যদি কোনো খারাপ কিছু দেখে তেমন হচ্ছে যে তাহলে হচ্ছে যে বিদ্যুৎ অফিসে যেন যোগাযোগ করে এই ব্যবস্থা নিলে আমরা এই বিদ্যুতের বিপদ থেকে আমরা এড়িয়ে থাকতে পারবো